পোলট্রি ব্যবসা যারা করে তারা অনেক সমস্যার সম্মুখীন হয় হয়েই থাকে আর আমার একটা পোলট্রি ফার্ম আছে আমি যখন পোলট্রি ব্যবসাটা শুরু করেছি তখন অনেক মানুষ আমার ওপর হিংসে করেছে আমার পোলট্রি ব্যবসা করতে গেলে অনেকটা বড়ো জায়গা লাগে অনেকটা বড়ো যেখানে একটা পোলট্রি ফার্ম তৈরি হয় যখন পোলট্রি ব্যবসাটা আমি শুরু করেছি যখন একটা ফার্ম আমি তৈরি করেছি সেখানে অনেকটা বড়ো জায়গা লেগেছে তো সেখানে এ অনেক মানুষ হিংসে করেছে বলেছে যে এতটা জায়গা নিয়ে আমি পোলট্রি ফার্মটা কেন করেছি এরকমভাবে হিংসে করেছে তো সেই সমস্যার সম্মুখীনও আমি হয়েছি হয়েও আমি সেটাকে অতিক্রম করে আমি ব্যবসাটা ধরে রেখেছি যখন কোনো মানুষ হিংসে করে পোলটি ফ্রাম মানে একটা দুর্গন্ধ বেরিয়ে থাকে দুর্গন্ধ বেরোয় তখন অনেক মানুষ হিংসে করে বলে যে হচ্ছে হিংসে করে বলে কাছে এসে বলে যে পোলট্রি ফার্ম তুলে দিতে হবে এরকম দুর্গন্ধ আসছে এরকম বলে তো আমি যখন এরকম বলে থাকে তো আমি যখন দূরে থাকি তখন আমাদের পশুদের পোলট্রি ফার্মে পশুদের তদারকি করার জন্য আমি আমার একটা দাদাকে দায়িত্ব দিয়ে থাকি তো সেই দাদা পোলট্রির কোনো স্বাস্থ্য সম্বন্ধ কোনো সমস্যা হলে সেই সমস্যা দূর করে বা তাদের যত্ন রাখে তাদের খাবার দেয় তাদের খেয়াল রাখে হ্যাঁ তো যদি আমি কোনো পশু সংক্রান্ত আমার কোনো অভিজ্ঞতার সম্মুখীন আমাকে অনেক হতে হয়েছে যখন কোরোনার সময় ওয় অনেক পোলট্রিদের কোরোনা হয়ে যাচ্ছিলো তো তারা হচ্ছে মারা যাচ্ছিলো তাই তখন আমি অন্য পোলট্রিদের যাও যারা সুস্থ ছিলো তাদের যাতে তারা যাতে না কোরোনার সম্মুখীন হতে না হয় সেই জন্য আমি তাদের ভালোভাবে খাবার দিতাম তাদের সব পরিচর্যা করতাম সেই জন্য তাদেরকে আমি মানে তাদেরকে সুস্থ সবল রাখতে পেরেছি অনেক সমস্যার সম্মুখীন হয়েও আমি এই পোলট্রি ব্যবসাটাকে ধরে রেখেছি